বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা খুবই সস্তা তার কারণ বাগান বাড়িতে যদি বাগান করি সেই বাগানের জন্য আমাকে বাজার থেকে সার কিনতে হয় না নিজের ঘরের গোবর যা আছে গরু চাষ করে যে গোবর পাওয়া যায় সেই গোবর দিয়ে সেই গোবর মাটিতে মিশিয়ে মাটিকে উর্বর করা হয় তাতে বাগানের গাছপালা খুব ভালো হয় এছাড়াও নিজেই জল দিই এর জন্য কোনও লোক নিয়োগ করতে হয় না নিজেই জল দেয়ার জন্য শুধুমাত্র পরিশ্রম টুকু লাগে এর জন্য কোনও পয়সা খরচ করতে হয় না তাই বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা খুবই সহজ এবং সস্তা